পশ্চিমবঙ্গের লোকেরা এখনও একইরকমভাবে বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য তা এখনও ধরে রেখেছে বাংলার প্রতিটি ঘরে ঘরে গ্রামীণ অঞ্চলে এখনও বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় কীর্তন সঙ্গীত পয়লা বৈশাখ গাজন উৎসব নতুন ধান তোলা অর্থাৎ নবান্ন উৎসব সরস্বতী পুজো কালী পুজো বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখনও বাংলার মানুষ দারুণভাবে উদযাপন করে এবং সমারোহের সাথে পালন করে থাকে কীর্তন গান এখনও প্রতিটি পাড়ায় প্রতিটি গলিতে প্রতিটি ঘরে এখনো কিছু বয়স্ক মানুষ যারা সন্ধ্যাকালীন সময়ে সন্ধ্যাবাতি জ্বালানোর পর ঘরে খোল কীর্তন সহযোগে কীর্তন গান করে থাকে পয়লা বৈশাখে গ্রামের বিভিন্ন মহিলা পুরুষ শিশুরা পয়লা বৈশাখের দিন সমবেত হয়ে প্রভাত ফেরির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় গাজন উৎসবের মাধ্যমে আমরা মহাদেব দেব শিবের আরাধনা করে থাকি নতুন ধান কার্তিক মাসে ধান তোলার পর নবান্ন উৎসব আমরা পালন করে থাকি এবং আরও বিভিন্ন রকম ধারা এখনো গ্রামের কিছু কিছু মাটির যেসব বাড়ি আছে সেখানেও এখনো বাংলার ঐতিহ্য সংস্কৃতি কিছু দেখা যায় সেখানে দেওয়াল চিত্র এখনো বিদ্যমান এভাবেই পশ্চিমবঙ্গের লোকেরা সাংস্কৃতিক ঐতিহ্যকে একই ধারায় বজায় রেখে চলেছে